হ্যাঁ বলুন

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলো হ্যাঁ কত টাকা দিতে হবে ও কুমার শানুকে আনার জন্য কত টাকা লাগছে ও আর হয়েছে আচ্ছা ঠিক আছে তা হুম তা ঠিক আছে আমি আমি দশ হাজার টাকা দিলে হবে ও তাহলে দশ হাজার টাকা আচ্ছা সবার কাছে ফোন করে একটু শুনে নাও কে কীরকম দিতে পারবে বা ও আচ্ছা ঠিক আছে আমি জিজ্ঞাসা করছি ফোন করব হ্যাঁ এই ফোন করছি তা এই ফুল টুল এসব স্টেজ টেজ স্টেজ সব কিছুর খরচা তুমি দিয়ে দিয়েছ না কি না সব বাকি আছে আর ওই যে সব ব্যাজ ট্যাজ আবার ওই সব প্রোডাক্ট ওগুলো সব কেনা হয়ে গেছে

ও আর ওই যারা আবৃত্তি কবিতা আবৃত্তি করবে তাদের নাম টাম সব লিখে হ্যাঁ প্রাইজ আর প্রাইজ থাকা অবশ্যই দরকার তারপর বলছি যে প্রাইজ তো দেবে ও আচ্ছা ঠিক আছে তাহলে আমি ওদের কাছে ফোন করে জিজ্ঞাসা করে নিচ্ছি ঠিক আছে রাখছি আমি